আচ্ছা আমার কিছু পেন খাতা হুম পেনসিল রঙ পেনসিল টেনসিল লাগবে হুম আচ্ছা যাচ্ছি আচ্ছা আপনি বলুন কত দাম আচ্ছা চারটে চারটে অঙ্ক খাতা নেব আচ্ছা কুড়ি টাকাওয়ালা দামেরটাই নেব আর রঙ পেনসিল নেব এক বাক্স নেব একটা নেব এক বাক্স পেন নেব আচ্ছা এক বাক্স নেব আর হ্যাঁ হ্যাঁ আর আর কী আছে আর খাতা খাতা আছে তাহলে কীরকম দাম পড়বে প্র্যাকটিক্যাল খাতা প্র্যাকটিক্যাল খাতা দুটো প্র্যাকটিক্যাল খাতা দুটো প্র্যাকটিক্যাল খাতা দুটো কত পড়বে আচ্ছা আমি যাচ্ছি ঠিক আছে ঠিক করে রেখে দিন গুছিয়ে রেখে দিন আমি টাকা নিয়ে যাচ্ছি হ্যাঁ করে রাখুন হ্যাঁ বিল করে রাখুন হ্যাঁ আচ্ছা বিল টিল করে রাখুন আমি যাচ্ছি আমি